আমাদেরই পাশের একটি শহর যেটা ঘাটাল তো ওখানে আমরা কয়েকজন বন্ধু মিলে পার্কে বেড়াতে গেছিলাম তো ওখান থেকে ফেরার পথে আমাদের একটু সন্ধ্যা হয়ে যায় তো তার জন্য ফেরার পথে কিছু লোক নেশা করে তো আমাদের ওপরে চড়াও হয় তো ওখানে আমাদেরকে রক্ষা করার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম কোনো পুলিশ বা প্রশাসন ছিল না বা অন্য কোনোরকম লোকও ছিল না যারা আমাদের একটু সাহায্য করবে তো এই রকম জায়গাতেই আমাদের একটু নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে থাকা দরকার আর ওখানে এমন কোনো সিসি টিভি বা অন্যান্য কোনো ক্যামেরাও ছিল না যেটাতে দেখে আমরা অভিযোগ করবো কোনো পুলিশ স্টেশানে তো এইরকম ধরণের নিরাপত্তা যাতে আমরা আমাদের যাতে পাওয়া যায় তো সেরকম ব্যবস্থা করা